আমাদের বীরভূম জেলায় যে আছে ওখানে একটা পাশের লেক আছে লেকে আমরা ছিপ ফেলতে থেকে গেছিলাম পাশ চলছিলো আমরা একটা টিকিট কেটেছিলাম অনেক টাকা দিয়েই সেখানে মাছ ধারা প্রতিযোগিতা হচ্ছিলো আমরা সবাই মিলে গিয়েছিলাম এ সকালে যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম অনেক লোক সেখানে মাছ ধরছে মাছ ধরতে গিয়েছে মানে এবার আমাদের যে টিকিটটা ছিলো সেই টিকিট অনুযায়ী আমরা সেই জায়গায় বসে এবারে আমার সঙ্গে যারা ছিলো দাদা আছে সবাই মিলে চার ফার রেডি করে এবার সাতটা থেকে পাঁচটা পর্যন্ত মাছ চলবে চার ফার দিয়ে বসলাম এবার আমাদের পাশেও অনেক ছিপ ফেলছে সবাই এসেছে পাশে কিন্তু আমরা তো ভাবতে পারাই নি এত বড়ো একটা মাছ ফাস্ট টোপেই উঠে যাবে কিন্তু কাতলা মাছ একটা ধরেছিলাম প্রায় বারো তেরো কেজি কাতলা মাছটা ধরেছিলাম ধরে খেলিয়ে প্রায় ঘন্টা দেড়েক খেলিয়েছি খেলিয়ে তারপর তুলেছি এবং সেটাকে নিয়ে বস ফাস্ট মাছ জালে রাখা হলো এবং সবাইকে নিয়ে সেটা খুব হইচই পড়ে গেছে সবাই লোক এসে দেখছে যে কত বড়ো মাছ ধরেছে আমাদের পাশের যারা সিটে ছিপ ফেল যে তারা ছোটো খাটো সব মাছ ধরছে তারাও এসে দেখছে যে এতো বড়ো মাছ এতে আছে লেগে তো বড়ো বড়ো মাছ থাকবেই সেই বুঝে তারাও লাড্ডুর টোপ দিয়ে আবার ফেলা শুরু করলো আমরাও লাড্ডুও গেঁঠে অনেকক্ষণ ধরে ফেলছি এবার আমাদের সব এবার তারপরে আর বড়ো মাছ উঠে না একটাই যা বড়ো মাছ উঠেছে তারপর থেকে সব ছোটো মাছ তারপরে পরে প্রায় ঘন্টা দুয়ে কেটে যাওয়ার পরে আবার একটা বড়ো রুই মাছ উঠেছে ওই চার পাঁচ কিলো হবে একটা রুই মাছ উঠেছে ওরকম করে ছোটো খাটো মাছ অনেক ধরেছি ধরে সন্ধ্যের দিকে যখন মাছ তোলা হচ্ছে দেখা গেললো যে অনেকই মাছ ধরা হয়ে গেছে ও দাদা বলছে যে বড়ো কাতলা মাছটা কী হবে আমরা বললাম সবাই মিলে খাওয়া হোক বা ফিষ্ট করা হোক বাড়িতে আত্মীয় স্বজনকে সবাইকে দেয়া হোক মাছটা কেন অত বড়ো মাছ তো কোনো দিন কেউ দেখে নি এবার সবাই মিলে ওইটা রান্না করে খাওয়া মানে একটা আনন্দের ব্যাপার এবার যত টাকাই পাস হোক একটা আনন্দেরর কাছেই অত বড়ো মাছটা আর কিইবা সেই মিলে সবাই মিলে আনন্দ করে সেই মাছটা সন্ধেবেলা সবাই মিলে রান্না করে খাওয়া হলো